হ্যাঁ আমি আর্থিকের জন্য অনেক কষ্ট করি এবং এবং যখন আমার বড় বড় টাকার দরকার হয় তখন আমি গোষ্ঠী থেকে গেলে ওরা সেরকম টাকা দেয় না এবং কী ওরা হয়তো বাঁয়ে মানে সব সময় এই দিনে দেবেন ওই দিনে দেবেন বলে তার থেকে আমি ব্যাঙ্কে চলে যাই আমাকে কম পার্সেন্টে ওরা ব্যাঙ্কে আমাকে সঙ্গে সঙ্গে টাকা আর্থিক সাহায্য করে এবং ব্যাঙ্কে যখনই সময় মতন আমি গেছি তখনই আমি টাকা সাহায্য পেয়েছি এবং ওরা আমাকে সাহায্য দিয়েছে